পশুপণ্য প্রক্রিয়ার প্রক্রিয়াকরণের মানে ছোটো মুরগির বাচ্চা আমি যদি কিনে বাড়ি এনে যদি পালন করি তাহলে সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং বড় হলে তার ডিম পাড়বে মেয়ে মুরগি আর বড় মোরগগুলো হলে সেগুলো বিক্রি করতে পারব মেয়ে মুরগি ডিম পাড়লে ডিম বিক্রি করব তার থেকেও পয়সা উপার্জন হবে আবার মাংস বিক্রি করলেও পয়সা আসবে এইভাবে আমার হাতেও দুটো পয়সা আসবে আমি সংসার পরিচালনা করতে পারব এর পরেও যদি আমি বেশি করে কিনে যদি একটা পোলট্রি ফার্ম করতে পারি তাহলে আরও একটু বেশি টাকা পয়সারও দরকার হবে কিন্তু সেটা যেভাবে হোক করে আমি ব্যবসাটা করলে ভালো পয়সা উপার্জন করতে পারব